পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক ও সামাজিক নিয়ম অনেক আছে যেমন বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের যেমন পশ্চিম বর্ধমান জেলায় এক রকমের তারপর বীরভূম জেলায় আর এক রকমের তারপর নানা রকম জায়গার বিভিন্ন রকম জেলার বিভিন্ন রকমের পশ্চিমবঙ্গের সামাজিক নিয়ম আছে যেমন তার মধ্যে বছরের শুরুতে যেমন গণেশ পূজা করা হয় দোকানে দোকানে গণেশ পূজা করা হয় মিষ্টি খাওয়ানো হয় তারপর আসে লক্ষ্মী লক্ষ্মী পূজা তারপর আছে দুর্গা পূজা লক্ষ্মী দুর্গা পূজায় যেরকম চার দিন ধরে সবকিছু মানে সাংস্কৃতিক চলে চার দিনে চার রকমের পোশাক পরে মানুষ ঠাকুর দেখতে যায় তারপর লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় নানারকম রীতিনীতি আছে যেমন লক্ষ্মী পূজায় ধানের ভাঁড় এইসব দিতে হয় তারপর আছে লক্ষ্মী পূজার পর কালী পূজা কালী পূজায় কালী পূজার পর আসে ভাইফোঁটা ভাইফোঁটার পরের দিনে যেমন বাইরে বেরোনো যাবে না তারপর এই এইভাবে নানারকম পূজা আসে তারপর আসে পৌষ মাসে আসে পৌষ সংক্রান্তি যেখানে পিঠে খাওয়ানো হয় আবার আলাদা আলাদা ঋতুতে আলাদা আলাদা রকম পূজা যেরকম হয় খাবার বা এইসবও কিন্তু আলাদা আলাদা রকমেরই হয়